হ্যাঁ বলছি বলুন আচ্ছা আচ্ছা আমার দেওয়া ওষুধগুলো কি শেষ হয়ে গেছে তাহলে আচ্ছা বলছিলাম আপনি কি কিছু দিনের মধ্যে ডিম বেগুন এগুলো ভুল করে খেয়ে নিয়েছিলেন

আর আগেরবার আপনাকে বলেছিলাম যে সুতির কাপড় যাতে আপনি ব্যবহার করেন ওটা আপনি করছেন আচ্ছা এই তেল সাবান আমি যেগুলো আগেরবার দিয়েছিলাম এখন কীরকম সাবান ইউস করছেন আপনি আচ্ছা তাহলে আপনি একবার আসুন তাহলে দেখিয়ে যান হ্যাঁ আমি এখন সোম বুধ শুক্র বসছি মোটামোটি ওই সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি বসছি হ্যাঁ হ্যাঁ দেখুন আপ আপনা আমার ওষুধ শেষ হয়ে গেছে যখন আপনাকে একটু তাড়াতাড়ি আমার চেম্বারে আসতে হবে আর সাবান তেল যেগুলো এখন অন্যের ইউ ব্যবহার করছেন এগুলো একটু কমান আর সুতির কাপড় সব সমায় ব্যবহার করুন আর ডিম বেগুন এগুলো একদম ভুলেও খাবেন না হ্যাঁ হ্যাঁ নিতে আসবেন আপনি যখন আমাকে দেখাতে আসবেন সেই দিনই নিয়ে যাবেন বইরে থেকে না আগে এখন কাউকে দেখাবেন না আগে আমার কাছে আসুন দেখি আপনার কেন এরকম আবার হচ্ছে কারণ এটা তো সেরে যাওয়ার কথা চুলকানি হয়েছিলো তো আমি ভাবলাম যে এক মাসের মধ্যেই সেরে যাওয়ার কথা আপনি নিশ্চয় উল্টো পাল্টা কিছু খেয়েছেন বা কিছু পরেছেন বা ওষুধ খেতে ভুলে গেছেন তার জন্যে এরকম সমস্যা হচ্ছে আগে দেখে নিই ব্যাপারটা বুঝে নিই যে কী হচ্চে সমস্যা আপনার তারপরে আপনাকে ওষুধ দেবো রোদে এখন দেখুন রোদে সুতির কাপড় পরে বেরোতে পারেন কিন্তু সব সময় ছাতা ব্যবহার করবেন ছাতা টুপি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা আপনি দেখুন কোনো গাড়ি টাড়ি ব্যবস্থা যদি থাকে বা টোটো করে আসতে পারেন হ্যাঁ আপনি পারলে আসুন আমার এই রোগী দেখার সময় হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন রাখি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ